আমি অরুণিতা কাঞ্জিলাল অলকা ইয়াগনিক কুমার সানু এদের গান লাইভ শুনেছি শুনে যা অভিজ্ঞতা হয়েছে আমরা যে সমস্ত গান রেকর্ড শুনি সেগুলোতে যেরকম আনন্দ উপভোগ্য হয় লাইভে শোনার ক্ষেত্রে তেমনটা হয় না এটার কারণ হল লাইভে যখন আমরা শুনি তখন হয় সাউন্ড সিস্টেমের প্রবলেম থাকে নতবা নতুবা তাদের কোয়ালিটি অনুসারে সাউন্ড সিস্টেম প্রদান করা হয় না এবং আমি ভবিষ্যতে যার গান লাইভে শুনতে চাই তিনি হলেন আমাদের সোবার শ্রদ্ধেয় এবং ভালোবাসার গায়ক অরজিৎ সিং